আমরা গ্রামে খেলে থাকি কাবাডি গুলি এসব খেলার মধ্যে অনেকগুলোই খেলা আমাদের সুন্দর লাগে কাবাডি খেলা অনেকটাই ভালো এবং শরীরের পক্ষেও ভালো কাবাডি আমাদের মুখটা অনেকটা উচ্চারণের ক্ষেত্রে এবং টাইমটা একটু অনেকটা ক্ষণ জন্য ইয়ে করতে আমাদের কাবাডি খেলাও একটু প্রয়োজন কাবাডি খেলা আমরা অনেকটাই প্রতিযোগিতা হিসেবেও দেখি আমরা প্রতিযোগিতাও করি কাবাডি খেলাও অন্য সঙ্গে নিয়ে আমরা শহরে এসব খেলা হয় না শহরে খেলা হতো হল হলেও হয় ক্রিকেট ফুটবল আমাদের গ্রামের দিকে এসব খেলা হয় না ক্রিকেট ফুটবল অনেকটাই ছোটাছুটির খেলা এবং ক্রিকেটের ক্ষেত্রে ছোটা হয় না কিন্তু ফুটবলের ক্ষেত্রে অনেকটাই ছোটা হয় ক্রিকেট খেলতে গেলে আমাদের হাত পা এবং চোখ কান এগুলো ব্যবহার করতে হয় কিন্তু ফুটবলের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয় না ফুটবলের ক্ষেত্রে ব্যবহারে লাগে হাত পা চোখ কানটা অতটাও অপরিহার্য ব্যবহার করতে লাগে না আমাদের আমাদের গ্রাম অঞ্চলে দেখতে গেলে কাবাডি কাবাডি সব রকম শরীরের স্বাস্থ্যের পক্ষেও ভালো আমাদের শরীরেও শরীরকেও অনেকটা সুস্থ রাখে এবং শরীরের মধ্যে অনেকটা রোগও মুক্ত করে এবং দেখতে গেলে আমাদের গ্রামের দিকেও অনেক কিছুই খেলা হয় কিন্তু শহরের দিকে এইসব খেলাগুলো হয়ে থাকে না কারণ শহরটা অনেক ও এইসব খেলার জন্য জায়গাই থাকে না শহরের মধ্যে অনেকটাই পলিউশন হয়ে থাকে শহর শহরে অনেকগুলো নোংরা জায়গা থাকে আমাদের গ্রামে কিন্তু এত নোংরা থাকে না তার জন্য আমাদের গ্রামে খেলার মাঠও থাকে তাই আমরা গ্রামকে অনেকটাই খেলতেও পারি গ্রামের মধ্যে অনেক জায়গাও থাকে খেলার